হাঁটুর ব্যথা নিরাময়ের জন্য আমাদের গ্রামেতে অনেক ধরনেরই ঘরোয়া টোটকা বা প্রতিকার রয়েছে যেন যেমন হাঁটুর ব্যথার জন্য অনেক ঠাকুমা বা দিদারা গরম তেলের সাথে মেথি পাতা মেথি দিয়ে গরম করে সেই তেল তারা সকালে এবং বিকাল দুবার করে হাঁটুতে মালিশ করে আবার অনেকে গরম তেল এবং রসুন রসুন তেল করে ওই হাঁটুতে মালিশ করে তারা মনে করে যে এই রসুন তেলেতেই যে একমাত্র পারে যে হাঁটুর ব্যথা নিরাময় করতে পারে আবার অনেকে এর থেকে ভিন্ন মতামত পোষণ করে অনেকেই মনে করে যে এর সাথে সাথে আমাদেরকে নিয়মিত ব্যায়াম বা ওর জন্য ব্যায়াম করা উচিত তো অনেকেই এই ব্যায়ামকেই মনে করে যে একমাত্র উপায় যে এই ব্যথার প্রতিকার করতে পারে এছাড়াও অনেকেই এই সমস্ত দিকে বাইরে গিয়ে নিজেদেরকে সুস্থ এবং সবল রাখার উপর বেশি জোর দেয় যাতে করে কোনো ধরনের হাঁটুর ব্যথা বা অন্য কোনো সমস্যা তাদের না হয় এছাড়াও অনেকেই ডাক্তারের কাছে তার প্রতিকার চায় এবং সেই ডাক্তারের মতামত অনুসারে তারা ওষুধ নেয় এবং ওষুধ ওই জায়গাতে লাগাতে থাকে আবার অনেকেই মনে করেন হাঁটুর ব্যথা দূর করতে গেলে গরম জল এবং ঠান্ডা জলের যদি সেঁক নেওয়া হয় সেটাও হাঁটুর ব্যথার জন্য অনেকই উপকারী এছাড়াও অনেকে মনে করেন হাঁটুর ব্যথাতে যদি নিম গাছের পাতা এবং হলুদ একসাথে বেটে গরম চুন চুন হলুদ একসাতে গরম করে বেটে ওই জায়গাতে লাগানো হয় তাহলে হাঁটুর বাথা থেকে অনেকটা নিরাময় পাওয়া যেতে পারে